এমবি ট্রাভেলস বলছেন আমি অরূপ মজুমদার বলছিলাম বলছি আমি গত পাঁচই ফেব্রুয়ারি যে আপনার ওখানে বুকিং করেছিলাম আজকে হচ্ছে আমার দার্জিলিং যাওয়ার কথা ছিল আপনার গাড়ি তো দুপুর এর মধ্যে আমার বাড়ির সামনে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু আপনাদের তো হচ্ছে গাড়ি তো পৌঁছায়নি গাড়ি পৌঁছানোর দুপুরবেলা কথা ছিল আপনার ড্রাইভারকে যে কনট্যাক্ট নম্বর দিয়েছেন আমি সেই কনট্যাক্ট নম্বরে কল করছি তো কখনও দেখছি স্পিকিং টু সামওয়ান আসছে কখনও ফোন কেটে দিচ্ছে কখনও ফোন সুইচ অফ বলছে তার তো কোনো আমরা আমি তো কোনো কিছু বুঝতেই পারছি না গাড়িও আসছে না কোনো কিছু কথা নেই আমার হোটেল বুকিং হয়ে রয়েছে সমস্ত দিক আমি সব কথা হয়ে রয়েছে আমরা বাড়ির আত্মীয়স্বজন সকলে এসে রেডি হয়ে গিয়েছে পোশাক আশাক পরে রেডি হয়ে রয়েছে আমরা বেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি কিন্তু আপনার কোনো গাড়ির কোনো পাত্তা খবর পাওয়া যাচ্ছে না আপনার ড্রাইভারেরও তো কোনো খবর পাওয়া যাচ্ছে না তো আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না আপনি ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন আপনাদের এজেন্সি থেকে যাতে আমার এখানে গন্তব্যে আমাকে পৌঁছে দেয় আর না হলে বিকল্প আমাকে ড্রাইভারের ব্যবস্থা করে আপনি আপনার অন্য গাড়ি অন্য ড্রাইভার দিয়ে আমার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন আমি আপনার এখানে বুকিং করে রাখলাম আমি আমার পরিকল্পনা মতো আমি হোটেলে বুকিং করে সব ঠিক করে রেখেছি আমার ট্রেন রয়েছে আপনার স্টেশন পৌঁছে দেওয়ার কথা কিন্তু আপনার তো গাড়িই আসছে না আপনাদের গাড়ি না এসে আমি পৌঁছাব কি করে গন্তব্যস্থলে আমার সমস্ত কিছু বুকিং হয়ে রয়েছে এরকমভাবে পরিষেবা দিলে আপনাদের পরিষেবা চলবে কী করে পরিষেবাটাই তো বড় কথা আপনারা পরিষেবা না দিতে পারছেন আমার আমার একটা দায়িত্বের জিনিস আপনাদের ড্রাইভার কী ধরনের ড্রাইভার কোনো ব্যবস্থা কোনো রেসপন্স নেই আপনি যত দ্রুত সম্ভব ব্যবস্থা করুন দিয়ে যোগাযোগ করুন